আমাদের এলাকায় বিভিন্ন ঐক্যবাহী খেলা রয়েছে তার মধ্যে যেমন ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন এগুলি হল আউটডোর খেলা এছাড়াও ইনডোর খেলা রয়েছে একটি বুদ্ধিমানের খেলা হল এবং ব্রে ব্রেন লাগে সেটি হল দাবা খেলা এই খেলা আমাদের বয়স্কদের সাথেও ও কিছু শিশু এবং মধ্যবয়স্করাও খেলতে পারে এছাড়া আমরা যে আউটডোর খেলি তার মধ্যে ক্রিকেট ফুটবল থাকে এখানেও ও মধ্যবয়স্ক থিকে আমাদের কিছু কিছু শিশুরাও খেলা শুরু করে এবং ব্যাডমিন্টনেতেও ও সবার সাথেই সবার খেলা হয় বয়স্ক থিকে মধ্যবিত্ত ও এই খেলাগুলি থিকে আমরা আনন্দ পাই এবং উত্তেজিত হয়ে থাকি আমাদের ঐক্যবদ্ধ কাজ করতে শেখায় এই সব খেলাগুলি এই খেলা থেকে আমরা বিভিন্ন জিনিস আরো শিখতে পারি